নমস্কার আমি আপনাদের অনলাইন স্টোরে একটা স্মার্টফোন সম্পর্কে জানতে চাইছিলাম আমি একটা নির্দিষ্ট মডেল দেখছিলাম কিন্তু দামটা আমার বাজেটের সাথে মিলছে কি না সেটা একটু জানতে চাই স্যামসাং গ্যালাক্সি এস টু থ্রি এই মডেলের দাম এখন কত আছে একটু বলবেন আর যদি কোনো অফার কিংবা ডিসকাউন্ট চলে থাকে সেটাও জানাবেন প্লিজ ওয়াও এটা তো দারুণ অফার আচ্ছা এই অফারটা কত দিন পর্যন্ত আছে আমি একটু ভেবে আপনাকে জানাই দামটা আমার বাজেটের মধ্যে আছে কিন্তু আমি আরও কিছু ফিচার দেখে নিতে চাই আপনাদের ওয়েবসাইটে কি ডিটেইলস দেওয়া আছে ধন্যবাদ আমি ওয়েবসাইটে চেক করে আপনাদের জানাবো